হ্যাঁ বলুন হ্যাঁ আমার সবজি দোকান আছে এখানে আলু পেঁয়াজ আপনি সমস্ত রকম সবজি যেমন পটল বেগুন ঝিঙে ডাঁটা কুমড়ো সবকিছুই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আলু কুড়ি টাকা কেজি পিঁয়াজ আছে পনেরো টাকা কেজি আর অন্য সবজি যেমন ধরুন সজনে ডাঁটা কুড়ি টাকা কিলো কুমড়ো আছে কুড়ি টাকা কিলো এছাড়া অন্যান্য সবজি যেমন পটল ঝিঙে এরা চল্লিশ টাকা কিলো এরকম সব দাম আছে আরকি কুমড়ো কুড়ি টাকা কিলো পুঁই দশ টাকা কিলো আর এমনি অন্যান্য সবজি যেমন ডাঁটা এগুলোর দাম বেশি আছে আপনি যদি বেশি নেবেন তাহলে অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট করা হবে আরকি আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই কিলো প্রতি সব কিছুতেই দশ টাকা করে ডিসকাউন্ট করে দেব হ্যাঁ আলাপ আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই আছে সব কিছুই পাবেন সবজি থেকে শুরু করে মশলা আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই পাওয়া যাবে অন্যান্য দোকানের চেয়ে আপনি এখানে কম দামে পাবেন হ্যাঁ বাড়িতেও পৌঁছে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আপনার কবে লাগবে সেটা বলুন আচ্ছা হ্যাঁ আপনার ডেট জানাবেন আর আমার তো দোকান এইখানেই কেশিয়াপাতাতে আপনি যেকোনও সময় এসে সবজির কোয়ালিটিও দেখে যেতে পারেন সমস্ত সবজির কোয়ালিটি খুবই ভালো অবশ্যই অবশ্যই প্রতি কেজি প্রতিই আমি দশ টাকা করে ডিসকাউন্ট করে দেব অন্যান্য দোকানের চেয়ে আপনি কম দামে পাবেন অবশ্যই এবং সবজির কোয়ালিটিও ভালো হবে একদম সবজি খুব একদম টাটকা সবজি কোয়ালিটি ভালো কোনো অসুবিধা নেই এসে দেখে যেতে পারেন যেদিন নেবেন তার আগের দিন বা সেদিনও আসতে পারেন কোনও সমস্যা নেই শুধু আগে একবার ফোন করে আসবেন বাসস্ট্যান্ডের থেকে ওই মার্কেট থেকে যেতে হবে ওখানেই হ্যাঁ তাহলে আপনি একদিন আসুন এলে কথা হবে আরকি তাহলে কোনও অসুবিধা নেই সমস্ত কিছু মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি